হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফলের দোকান থেকে বলছি হ্যাঁ ফল পেয়ে যাবেন কী কী রকম ফল লাগবে বলুন আপনার ও ও আচ্ছা আমার কাছে ওই কাঁঠাল আছে আর লিচু আম এগুলোই রয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলোও আছে হ্যাঁ হুম

আচ্ছা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হবে

হুম হুম এখন তো খুব একটা পাওয়া যায় না বললে আমি এনে দিতে পারি তাও হ্যাঁ হ্যাঁ যদি আপনি বলেন কালকেও আমি দিতে পারি আচ্ছা তার আপনি কি তাহলে নিতে আসবেন না কি পৌঁছে দিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এটা নিই পাঠিয়ে দেবোখন ঠিক সময় মতো আপনি আসবে মানে অনেক তো দাম এখন জিনিসের মোটামুটি তাও এখন আমরা হিসেব মতো দেখতে পাচ্ছি ওই দু হাজার টাকার মতো পড়ে যাবে কিন্তু আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে আ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ঠিক সময় মতো আপনি আসবেন আমি সব গুছিয়ে রেখে দেবো তালে আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম